হ্যাঁ কে হ্যাঁ বলছি কে বলছিস

হ্যাঁ আমি করেছি কেন তুই করিস নি হ্যাঁ আমি লিখতে পারবো কালকে আসবি হ্যাঁ আমার কাছে নোট হবে আমি তোকে সব পাঠিয়ে দেবো স্যার যখন বলছিলো আমি খুব ভালো করে বুঝেছি তোকে বুঝিয়ে দেবো ক্ষনে কেমন আছিস হুম ভালো আছি কী করছিস বাড়িতে সবাই ভালো আছে তোর পড়াশোনা কেমন চলছে আমারও চলছে প্রতিদিন কলেজে যাস টাস কলেজে ক্লাসগুলো কেমন করিস আমি তো রেগুলার ক্লাস করছি ঠিক আছে রাখছি হ্যাঁ